পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে প্রবণতা এবং পরিবর্তন বহু রকম ঘটেছে যেমন প্রযুক্তি ক্ষেত্রে করোনা মহামারীর সময় ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারতো না কিন্তু প্রযুক্তি দ্বারা বাড়ি থেকে মোবাইল মোবাইলের সাহায্যে পড়াশোনা করতো বা লোকেরা অফিসের কাজ ল্যাপটপ মোবাইল ইত্যাদি দ্বারা প্রযুক্তির সাহায্য নিয়ে নিজের কাজ করতে পারতো বাড়ি থেকে এনইপি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের এখন অনেক সাহায্য করছে তাছাড়াও তথ্যপ্রযুক্তিকে শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কাজে লাগানোর মাধ্যমে কঠিন শ্রেণী কার্যক্রমকে আনন্দময় করে তোলা হচ্ছে বিভিন্ন গবেষণায় দেখা যায় পঠন দক্ষতা উন্নয়নের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে প্রমিত উচ্চারণ শেখা ছাড়াও পড়ার আগ্রহ তৈরিতে আইসিটি কার্যক্রম ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে শিক্ষা প্রক্রিয়ায় কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেওয়া হয় এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসাবে প্রতিষ্ঠা লাভের জন্য যে সকল দক্ষতা প্রয়োজন সেগুলি অর্জনের সহায়তা করা হয় সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা তবে শিক্ষা হল সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন বাংলা শিক্ষা শব্দটি এসেছে শাস ধাতু থেকে যার অর্থ শাসন করা বা উপদেশ দান করা অন্যদিকে শিক্ষার ইংরেজি প্রতিশব্দ এডুকেশন এসেছে ল্যাটিন শব্দ এডুকেয়ার বা এডুকাতুম থেকে